দৌড়ানো কিংবা জগিং ইত্যাদির মধ্যে ছোটো কাজগুলি যেমন ধরুন হচ্ছে আপনাকে আপনি যদি ফাস্ট মর্নিংয়ে উঠে নিজে মর্নিং ওয়াকে হাঁটতে পারেন কিংবা মাঠে দৌড়াতে পারেন এবং এক্সেসাইজ আপনি নিজের মাঠে করতে পারেন তাহলে আমার যেটা মনে হয় যে দৌড়ানো কিংবা জগিংয়ের চাইতে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ আপনার ক্ষেত্রে কিন্তু আপনার কাজের পারপাস দিয়ে দেখতে গেলে আপনাকে আপনার সমায় মতো হিসাব করে বেছে নিতে হবে হয় সকাল কিংবা বৈকালের দিকে একবার মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করা কিংবা সাইকেলিং করা দৌড়ানো জগিং এগুলো শরীরের পক্ষে খুবই ভালো এবং শরীরের পক্ষে কোনো অসুবিধা ক্রিয়েট করে না আপনি আপনার সময় বেছে নিয়ে আরাম করে আপনি সকালেও ভোরবেলায় উঠে মর্নিং ওয়াক করতে পারেন দৌড়াতে পারেন তারপরে এক্সেসাইজ করতে পারেন প্রিটি ব্যায়াম আছে অনেক ধরনের ওই ব্যায়াম করতে পারেন অনেক ধরনের এখন জিম বা কিংবা আপনার আয়রন সেন্টারে ট্রেনিং দিচ্ছে সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন কিন্তু ওর চাইতে আমার মনে হয় আপনি যদি নিজে মাঠের মধ্যে জগিং দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করতে পারেন খুবই বেটার হবে